আমাদের বাড়ির একটি গবাদি পশু গরুর যদি বাচ্চা হওয়ার সময় হয় তাহলে একজনকে ডাকা হয় কারণ বাচ্চাটি যাতে ভালোভাবে এবং সুস্থভাবে বাচ্চাটি তার মায়ের পেট থেকে হয় বাচ্চাটি তার মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে তাকে একটি শুকনো কাপড় দিয়ে প্রথমে আমরা মুছে নিই এবং সে যদি তার মায়ের দুধ না খেতে পারে তাহলে তাকে ধরে ধরে তার মায়ের দুধ খাইয়ে দিই এবং তার মাকে বাইরে থেকে ঘাস পাতা খাওয়াতে নিয়ে যাওয়া হয় যাতে তার মায়ের প্রচুর পরিমাণে দুধ হয় এবং সেই দুধ সেই বাচ্চা খেয়ে ভালোভাবে বেঁচে থাকে শীতকালে সেই বাচ্চার যাতে ঠান্ডা না লাগে সেই বাচ্চার গায়ে কিচু মোটা কিছু দিই যাতে সেই বাচ্চার গাটা গরম থাকে এবং বাচ্চাটি ভালো থাকে